হ্যালো ম্যাডাম আমি কিছু বলতে চাই বলছি আমার বাড়ির থেকে কিছু চুরি হয়ে গেছে বাড়িতে ছিলো হুম বাড়িতে ছিলাম না আমরা একটু তীর্থে গিয়েছিলাম সেই সময় হচ্ছে বাড়িতে কিছু সোনা দানা ছিলো আলমারির মধ্যে পঞ্চাশ হাজার টাকা ছিলো সেইগুলো চুরি হয়ে গেছে আপনাকে এইগুলো একটু তদন্ত করতে হবে করে আমাকে বের করে দিতে হবে আমি তো বাড়ি ছিলাম না সবে বাড়ি এসে দেখলাম যে ওপরের চিলেকোঠার থেকে ভেঙে ওরা তলায় নিচের কোয়াটারে ঢুকে ডোর টোরগুলো ভেঙে এইগুলো জিনিসপত্র টত্তরগুলো চুরি করেছে তা ডায়রি লিখতে হলে সোনার জিনিস আমার দুটো চেন ছিলো গলার আর একজোড়া সোনার শাঁকা ছিলো আর একটা আংটি ছিলো আমার তো মনে হচ্ছে আমাদের পাশের থেকেই কেউ নিয়েছে বাপি মন্ডল আর গৌতম গায়েন